আমার এখানে স্বাস্থ্যকেন্দ্র সত্যিই ভালো ব্যবস্তা খুব ভালো কিন্তু সরকারি হসপিটালে যে ইঞ্জেকশান ওষুধ ডাক্তার সমস্ত কিছু আমি ফ্রি পাই কিন্তু এখানে সেটা পায় না সমস্ত কিছুর বিনিময়ে আমাকে মূল্য দিতে হয় কিন্তু মূল্য দিলেও এখানে চিকিৎসা ডাক্তারের ব্যবহার নার্সের যে ট্রিটমেন্ট আমার খুব ভালো লাগে এবং ব্যবহার খুব ভালো করেন মানুষ অসুবিধায় পড়লে কোনো সময় এনারা সাহায্যও করেন এই পরিবেশে নার্সিং হোমে হয়তো পয়সা লাগে ঠিক কথাই খুব যত্ন সহকারে ওনারা দেখেন আমার মনে হয় সেখানে যাওয়া মানুষের দরকার খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি চিকিৎসকদের রুগীদের চেষ্টা করা হয় সুস্থ করে সরিয়ে তোলার জন্য তাই আমার অঞ্চলে এই ব্যবস্তাটা খুবই ভালো খারাপ ন